আমার এলাকায় আমরা তো প্রায় সব ধর্মই অনুসরণ বা পালন করে থাকি যেমন আমাদের বাঙালিদের যেমন দুর্গা পুজো কালী পুজো ও রথযাত্রা রথযাত্রা দিয়ালি এই সব অনুষ্ঠান পালন করি তাছাড়া পাশাপাশি আমাদের মানে মুসলমান ভাই ভাই দাদারাও তাদের এর ঈদ ঈদ বা মহরম এই সব অনুষ্ঠানগুলিতে আমরাও যেভাবে আনন্দ করি তারাও আমাদের অনুষ্ঠানে আনন্দ করে আসলে আমরা আমাদের ধর্ম ধর্ম যে যারই হোক কারণ অনুষ্ঠানটা সবাই এক সাথেই আমরা খুব আনন্দের সহিত পালন করে থাকি আর সেগুলো খুব ভালোভাবে পালন করা হয় এখানে